যোগব্যায়াম শুধুমাত্ত যে ব্যায়ামের একটি রূপ তা নয় যোগব্যায়াম নানারকম শরীরের নানারকম সুস্থতার কারণ নানারকম অসুস্থ হলে মানুষের আগে এখন ডাক্তারেরা ওষুধের সাথে সাথে পরামর্শ দেয় নানা ধরনের ব্যায়াম বা ফিজিওথেরাপির সেই ব্যায়াম করলে তাদের শরীরের অঙ্গ সচল হয় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধির পায় এর ফলে মানুষের শরীর সুস্থ হয়ে ওঠে হাতের ব্যায়াম পায়ের ব্যায়াম কোমরের ব্যায়াম নাকের ব্যায়াম ঠোঁটের ব্যায়াম এবং পায়ের তালুর ব্যায়াম সমস্ত কিছু ব্যায়াম যদি ঠিক ঠাক মতো এবং ঠিক সময়ে করা হয় এবং নিয়মিতও যদি করা হয় তাহলে সেটা খুবই উপকার হয় এবং প্রত্যেক মানুষেরই সেই টাইমে বা সেই সময়মতো যদি ব্যায়াম ঠিক ঠাকভাবে করা হয় তাহলে সেটা উপকার হয় ওষুদের থেকেও বড়ো কাজ করে তাই যোগব্যায়ামটা কেবল শুধু ব্যায়াম ধরলেই হয় না সেটাকে যদি নিয়মিত শরীরের সুস্থতার কাজে প্রয়োগ করা হয় তাহলে সেটা ওষুধেরও উপরে